আমি আমি অবশ্যই কেনা বই পড়তে ভালোবাসি আর এই বই কেনা বই পড়তে ভালোবাসার আসল কারণ হচ্ছে যে আমি যখন একটা বই পড়বো তখন আমার বইয়ের প্রতি একটা মনোযোগ থাকে বা তার প্রতি একটা আকর্ষণ থাকে বা আমি সেইটা নিয়ে খুব ডিপলি চিন্তা করতে পারি গভীরভাবে চিন্তা করতে পারি এবং আমার শরীরের কোনও অঙ্গ সেইখানে মানে কোনও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না যেমন আমরা ইলেকট্রনিক্স বুক ইলেকট্রনিক্স বুক কি আমরা পড়তে গেলে আমরা আমাদের চোখের ক্ষতি হয় সেই ইলে যদি আমরা মোবাইলে কোনো মোবাইল হোক ল্যাপটপ হোক যদি আমরা কোনো একটা বই ডাউনলোড করে আমরা সেটাকে পড়তে যায় তো সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে আমাদের চোখের ক্ষতি হয় আমাদের একভাবে এক দৃষ্টিতে সেই জায়গ তাকিয়ে থাকার কারণে আমাদের মেরুদণ্ডের ক্ষতি হয় আমাদের মানে ইলেকট্রনিক্স মানেই হচ্ছে সেখান সেখানে একভাবে তাকিয়েই থাকা যার লাইটের আলো আমাদের চোখের ক্ষতি করে বা আমাদের শরীরের ক্ষতি করে সেই জন্য ইলেকট্রনিক্স বুক অবশ্যই একটা ভালো দিক আছে বই কি যেমন আমরা হয়তো কেনা বই আমরা সব সময় কোনও সব বইটা সব সময় পেয়ে পাই না হয়তো কিনতে গেলাম পেলাম না তো সেইক্ষেত্রে আমাকে ইলেকট্রনিক্স ব্যবহার করতেই হয় সেখানে হয়তো কোনো একটা বই আমি সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ডাউনলোড করে আমাকে সেই পড়তে হলো তো সেক্ষেত্রে আমাদের উপকার আছে সেক্ষেত্রে সেই বইটা আমার দরকার লাগলো কিন্তু আমার মনে হয় যতটা সম্ভব মানুষের উচিত কেনা বই পড়ে জ্ঞান অর্জন করা এবং আমি অডিও বুক শুনেছি কারণ অডিও বুক থেকে অনেক যে বইগুলো হয়তো আমি ভাবছি যে কিনবো কিনবো দিয়ে আমি পড়বো কিন্তু কেনা হয়ে ওঠেনি সেইক্ষেত্রে হয়তো আমার মনে হলো যে না এই বইটা আমি এখনই পড়তে পারলে আমার ভালো লাগবে তো সেইক্ষেত্রে আমি অডিও বুক সংগ্রহ করে আমি হয়তো সেই বইটা পড়েছি তো সেইক্ষেত্রে সব জিনিসটাই দরকার কিন্তু আমার মনে হয় কেনা বইটা আমাদের কাছে সবথেকে আগে দরকার মানে এইটাতে আমাদের মনোযোগ আকর্ষণটা বাড়ে বা আমাদের জ্ঞানটা জ্ঞান বাড়ে তো অবশ্যই আমি কেনা বই পড়তে ভালোবাসি